আমার কাছে একটি খুব সুন্দর কুর্তি আছে সেই কুর্তিটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেই কুর্তিটা যেমন দেখেছিলাম সেইরকমই এসেছে যেমন যেমন রঙ দেখেছিলাম সেইরকমই এসেছে কুর্তিটা এতই ভালো যে কুর্তিটা ছিল সুতির মোলায়েম ও প্রচুর নরম পরে থাকলে বোঝাই যেত না কুর্তিটার সাথে দিয়েছিল পা প্যান্ট ওড়না তিনটে একসাথে এসেছিল কিন্তু আরও অনেক ও তিনটে চারটে আরও অনেক কুর্তি কিনেছিলাম অনলাইনে সেগুলোর মানে আলাদা আলাদা রঙ দেখেছিলাম ও আলাদা এসেছিল সেগুলো অতটা ভালো নয় এই কুর্তিটা আমার প্রচুর ভালো লেগেছে যেমন রঙ দেখেছিলাম সেরকমই এসেছে ও সুতির প্রচুর নরম মোলায়েম পা প্যান্ট ওড়না সবই দিয়েছে